হ্যালো বলুন হ্যাঁ তেল পাম্পে থেকে বলুন কী বলতে চান আপনি কে ও আচ্ছা

এখন পেট্রোল তো পেট্রোল একশো সাত টাকা করে চলছে লিটার দাম এখন তো সবেরই জিনিসের দাম বাড়ছে না আর পেট্রোলের দাম তো হু হু করে বাড়ছে প্রতিদিন পাঁচ পয়সা দশ পয়সা করে বেড়েই চলেছে এ তা হ্যাঁ এটা তো আমরা দেখুন নির্ধারণ করি না এটা তো সরকার নির্ধারণ করে আমাদেরকে আর বলে কিছু লাভ আছে একটু অসুবিধা হয় দেখুন অন্যান্য জিনিসের দামটা তো পেট্রোলের জন্যই বাড়ছে পেট্রোল হচ্ছে যত দাম বাড়বে তত হচ্ছে গাড়ি খরচা বাড়বে গাড়ির কস্ট বাড়বে তত জিনিসপত্রের দামটা বেড়ে যাবে সেটা আমাদের কিছু করার নেই সরকার যে আগে সাবসিডিটা দিত না সেটা এখন তুলে দিয়েছে সেই জন্য পেট্রোলটা এখন একটু দাম হয়ে গেছে

হুম আর কি হ্যাঁ একবারে নির্দিষ্ট কেন্দ্র সরকার বা রাজ্য সরকার থেকে বেঁধে দেওয়া এটা তো আমাদের কিছু করার থাকে না আপনাকে কিনতেই হবে হলে কম ভরুন তাহলে অসুবিধা নেই না হলে কিছু করার তো নেই আমাদের আচ্ছা গাড়ি কালকে কটার দিকে আচ্ছা সকাল দশটা সাড়ে না সকাল দশটা সাড়ে দশটার দিকে তো রমাদি থাকে রমাদিকে বলবেন ও ভরে দেবে

আচ্ছা চেষ্টা করবেন না ঠিক আছে আপনাকে তো চিনি অনেকদিনের আর টাকার প্রবলেম হবে না হ্যাঁ আচ্ছা হ্যাঁ ধন্যবাদ